হ্যাঁ হ্যালো বলো হ্যাঁ শাড়ি তৈরি করি অনেক রকমের এখানে আমার শাড়ি আছে শাড়ির বুটিক আছে আমার আমার হচ্ছে হাতে বোনা মানে হাতে স্টিচ করা ছোটো ছোটো স্টিচ করা তারপরে চুমকি লাগানো তারপরে হচ্ছে কী কাশ্মীরি কাজ করা এই সব হচ্ছে আমার শাড়ি তৈরি হয় এখানে বসে অনেকজন বসে আমাদের এইখানে তৈরি করে শাড়ি হুম যেটা পছন্দ সেটাই নিয়ে যায় আমি ওই যে কাঁথা কাশ্মীরি তারপরে কাঁথা স্টিচ তারপরে হচ্ছে শাড়িতে বুটিক কাজ হয় নানা ধরনের বুটিক কাজ করি তারপরে চুমকি বসানো এক রকম শাড়ি হয় সেটা করি তারপরে তোমার শাড়িতে কাপড় বসিয়ে এক রকম কাজ করা সেটাও আমার এখানে হয় তো হ্যাঁ তুমি যখন ইচ্ছা আমার এখানে ঠিকানা আছে আমার নামে একটা শাড়ির এখানে নাম আছে সীমা টেলার্স হুম বলে আছে হ্যাঁ সেসব শাড়িও পেয়ে যাবে তুমি বিয়ের শাড়ি তুমি যেরকম শাড়ি চাইবে আমার সেরকমই ধরনের এখানে সব রকম ধরনের এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর শাড়ি আমার এ করা আছে প্রত্যেক রেঞ্জের দাম একদম সঠিক দামে পাবে এবং কোনো ইয়ে নেই সব রকমই শাড়ি এখানে পা আমাকে আমাকে সারা দিনই পাবে আমাকে সব সময় তুমি পাবে আমাকে আমার এখান থেকে শুরু হচ্ছে পাঁচশো থেকে শাড়ি শুরু দাম তারপরে তুমি যেরকম রেঞ্জের নিবে সেই রকম রেঞ্জের সব রকমের ধরনের এখানে শাড়ি পাবে তাঁতের শাড়িও পাবে তুমি সব ধরনের সব কালার সব রকমের যে রকমটাই তুমি খুঁজছো সেরকম ধরনেরই শাড়ি তুমি পেয়ে যাবে বিয়েবাড়ি বলো কোনো অকেশন বলো পার্টি বলো তুমি কোনো স্কুলের বলো যেখানে যাবে সেখানেরই শাড়ি তুমি পেয়ে যাবে আমার দোকানে আমাকে সব দিনই পাবে কিন্তু রবিবারে আমাকে পাওয়া পার মানে পাবে না রবিবার আমি একটু বেড়াতে টেড়াতে যাই তো বেড়াতে একটু শখ আছে আমার বেড়াতে যাই এছাড়া আমাকে সব দিনই পাবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অবশ্যই আসো তুমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ